আমাদের এলাকায় হাসপাতালে এক্স রে সিটি স্ক্যান এবং এমআরআই স্ক্যানের অনেক উন্নত সরঞ্জাম আছে তার জন্য আমাদের এলাকার মানুষরা অনেক উপকৃত হয়